হ্যাঁ হুম গাছপালা তো লাগিয়েছি হুম এমনি লাগাচ্ছি আপনাদের সব তোমরা সব না এগিয়ে আসলে আরও ভালো হয় ইয়ে গাছপালা ছাত্রছাত্রীরা খুব ভালো ছাত্ররা এগিয়ে আসলে খুব ভালো হয় আচ্ছা হ্যাঁ গাছপালা হুম গাছপালা না লাগালে আগামী দিনে জল বৃষ্টি এ এর থেকে রক্ষা পাবো কী করে গরমের গরমের ভাব গরমটা বেশি হচ্ছে বৃষ্টি হচ্ছে না হ্যাঁ তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ পুজোর কেনাকাটা হয়েছে তোমাদের পুজোর কেনাকাটা হয়ে গেছে হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো

হ্যাঁ হ্যাঁ সবাই মিলে গাছ লাগাবো তোমরা সব আসবে

হ্যাঁ পড়াশোনা কেমন ও হ্যাঁ হ্যাঁ গাছগুলো যেগুনো লাগানো হয়েছে সেগুনোয় জল সার দিতে হবে তো হ্যাঁ সবাই এসো আচ্ছা ঠিক আছে রাখো